পশ্চিমবঙ্গের জনপ্রিয় রূপগুলি হলো যেমন রবীন্দ্রসংঙ্গীত নজরুল গীতি লোকগীতি বাউল গীতি নৃত্য ড্রামা ছৌ নাচ আরও অন্যান্য তো আমাদের বাঙালিদের বাঙালি বাঙালি মানেই পড়াশুনোর সাথে সাথে পড়াশুনোর সাথে যে কোনো একটা কিছু শিখতে হয় যেমন ধরুন কেউ শিখছে গান আবার কেউ শিখছে নাটক কেউ শিখছে আবৃত্তি কেউ শিখছে নাচ এইভাবে এইভাবে আমাদের বাঙালিদের গা পড়াশুনার পাশাপাশি তারা যে কোনো আ মানে অন্য পড়াশুনার সাথে পড়াশুনোতে দক্ষতা আছে তার সাথে সাথে তারা চাইছে আরও অন্যান্য বিষয়ে দক্ষতা থাকাই উচিত